হ্যাঁ আমি যখন পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে যখন পড়তাম তখন আমি স্কুলেতে একটা শিক্ষকের কাছে আঁকা স্কেচ করা বা পেন্টিং এসব শিখতে যেতাম তো সেখানে আমি ও আমার কিছুজন সহপাঠী আমার বন্ধুবান্ধব যেগুলো ছিল কয়েকজন তারা আমি আর তারা একসাথে ওই শিক্ষকের কাছে ড্রয়িং বা স্কেচ এইসব শিখতে যেতাম তো ওখানেই আমার বেসিক বা বেসিক যেটা স্কেচ পেন্টিং আর রঙ কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমি তার কাছ থেকেই শিখেছিলাম তারপর যখন কলেজেতে কলেজেতে যখন ফার্স্ট ইয়ারেতে তো সেখানে একটা ওয়ার্কশপ হয়েছিল তো সেখানে আমাদেরকে টিচাররা বলেছিল যে যারা বেসিক বা মোটামুটি পেন্টিং বা স্কেচ এইসব জানে তারা তাদেরকে কিছু কালার ও এই কোন পেন্টিংটা করলে ভালো হয় বা কিছু কিছু পেন্টিং প্রোভাইড করে দেওয়া হয়েছিল আর সেই কালারটা নিয়ে ওই পেন্টিংগুলো দেখে দেখে কলেজে যে ওয়ালগুলো আছে বিভিন্ন জায়গায় সেই ওয়ালগুলোতে কালার করতে বা বিভিন্ন রকম পেন্টিং করতে শেখা ওয়ালগুলোতে তো সেখানে আমি আরও যে আমার নতুন যে সহপাঠীগুলো তারা ছিল তো একসাথে মিলে সবাই মিলে কলেজের যে ওয়ালগুলো ছিল সেইগুলোয় কিছু কিছু ছবি বা যেগুলো তারা প্রোভাইড করেছিল এছাড়াও গুগল বা এইসব থেকে ডাউনলোড করে বিভিন্ন রকম আরও ছবি এগুলো সব আমরা দেখে দেখে ওই ওয়ালগুলোতে পেন্টিং করছিলাম আর যেগুলো শুধু পেন্টিংগুলো খুব দারুণভাবে ফুটে উঠেছিল ওই দেয়ালগুলো যেগুলো পুরানো লাগতো বা দেখতে সাধারণ একটা লাগতো সেইগুলো আমরা আমাদের ওই পেন্টিং করে দেওয়ার পর সেগুলো আরও দারুণভাবে সৌন্দর্য ও দারুণ সুন্দরভাবে দেখতে লাগছিল তো সেই ক্ষেত্রে বুঝতে পারলাম যে পেন্টিং কতটা গুরুত্বপূর্ণ আর পেন্টিং থেকে পুরো কলেজের কলেজের শুধু কলেজ না পুরো দেয়াল বা যে কোনও প্রকৃতিবিন পেন্টিং থেকে আরও বিভিন্নভাবে আরও সৌন্দর্য করা যেতে পারে তো এই পেন্টিং তাই জন্যই পেন্টিং আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ